আমি কাবেরী বলছিলাম আমার বন্ধুর বার্থ ডে রয়েছে সেই জন্য আমার কিছু জিনিস দরকার হ্যাঁ হ্যাঁ আমার ক্যান্ডেল দরকার ও ইয়ে ক্যান্ডেল একটা লাগবে আর ওই বার্থ ডের স্যাশগুলো থাকে না ওটা হুম পিংক কালারের একটা লাগবে আর স্নো স্প্রে লাফটার হুম কখন যাব হ্যাঁ স্পেশাল গিফটও লাগবে ওই যেমন আপনার কাছে কী কী একটু গিফট আছে বলতে পারেন একটু ইউনিক টাইপের কিছু ইউনিক টাইপের একটু কিছু বলতে পারবেন কাচের মধ্যে না কাচের মধ্যেই একটু বলছিলাম না বার্বি আর এরকম পিংক টাইপের একটু বার্বি আর এরকম কিছু দেখতে বলছিলাম এরকম ঠিক আছে তাহলে আপনি ওগুলো সব রেডি করে রাখবেন আর বেলুন বেলুন লাভ শেপের বেলুন হ্যাঁ হুম হ্যাঁ মেয়ে মেয়েই তো রেড আর হোয়াইটের উড়ে লাভ শেপের বেলুন আর হচ্ছে বন্ধুর ইয়ার্স টোয়েন্টি টু তো ওই রকমের একটা ক্যান্ডেল হুম ঠিক আছে আর হ্যাঁ পনেরোই ফেব্রুয়ারি আমার সব কিছু লাগবে এই পুরো জিনিসগুলো তো আমি সকালের দিকে যাব তো ওগুলো দিয়ে দেবেন রেডি বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে